আমার অঞ্চলের নির্দিষ্ট কোনো বুনন বা সেলাইয়ের যে কৌশলগুলো আছে এইখানে সাধারণত বিভিন্ন ধরনের নকশা করে কাঁথা বানানো হয় বা শাড়ির গায়ে বিভিন্ন ধরনের সুতো দিয়ে কাজ করা হয় বা আসলে বিভিন্ন ধরনের উল দিয়ে সুতো দিয়ে সুন্দর নকশা করে গ্রামবাংলার মহিলারা এই ধরনের কাজ করে আমি নিজে কখনো কোনো ঐতিহাসিক পোশাক তৈরি করার চেষ্টা করি নি কিন্তু আমার বাড়ির অন্য অন্য যেসব মহিলা সদস্য রয়েছে তারা উল দিয়ে বা সুতো দিয়ে বিভিন্ন ধরনের জামা কাপড় বানিয়েছে